আমার একটা প্রিয় উদ্ধৃতি হচ্ছে নারী দাসী বটে কিন্তু সেই সঙ্গে নারী রানীও বটে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা চতুষ্টয় বই থেকে নেওয়া হয়েছে এটি আমার আমার সাথে সম্পর্কযুক্ত কারণ আমি একজন মেয়ে এই সমাজে ভারত স্বাধীন স্বাধীন হয়ে গেছে অনেকদিন আগেই কিন্তু নারীরা এখনও স্বাধীন হতে পারে নি এই সমাজে নারীরা বাড়ির বাইরে বেরোলেই লোকের নানান রকম নানান ধরনের মন্তব্য তারপর নারীদের একটা বাইরে বেরোলে বাড়ির একটা সমস্যা থাকে বাইরে বেরোলে নারীরা এইভাবে যেতে পারবি না বা ওইভাবে করতে পারবি না এতে যাবি না কারোর সাথে যেতে পারবে না কে গেলো সঙ্গে কখন ফিরবি কেন যাচ্ছিস নানান নানান ধরনের প্রশ্ন থাকে তাই তাই এটা অনেক রানী যেহেতু এই উক্তি উক্তিতে বলা হয়েছে নারী দাসী বটে এবং রানীও বটে তো নারীদেরকে আমাদের সমাজ এখনও রানী বলে মেনে নিতে পারে নি তাই এই উক্তিটি আমার সঙ্গে ভীষণভাবে সম্পর্কযুক্ত